আমার খেলাধুলা খুবই ভালো লাগে কারণ আমি ছোটোবেলায় বলো বড়ো হয়ে বলো আমি যে খেলাধুলাটাকে খুব পছন্দ করি যেরকম আমার প্রিয় খেলাধুলা হচ্ছে ক্রিকেট ফুটবল কাবাডি লুডো তারপর হচ্ছে ব্যাডমিন্টন এগুলো তো আমি যখন স্কুলে থাকতাম তখন আমি কাবাডি খেলতাম আমার বান্ধবীদের সাথে আর স্কুল থেকে আসার পরে আমি সোজা খাওয়া দাওয়া করেই আমি চলে যেতাম মাঠে আমার বন্ধুদের সাথে খেলতে বা দাদা বলো ভাই বলো সে তাদের সাথে আমি ক্রিকেট খেলতে চলে যেতাম বা ফুটবল খেলতাম তো সেখানে আমি ব্যাট করতাম তারা বল করতো বা তারা বল করতো আমি ব্যাট করতাম তারপরে ফুটবল কিছুটা খেলতাম সেইভাবে তো পারতাম না কিন্তু যেহেতু আমার খেল জিনিসটা ভালো লাগে সেই জন্য আমি খেলতে যেতাম তারপরে বাড়িতে এসে মায়ের সাথে মাসির সাথে এদের সাথে লুডো খেলতে বসতাম তারপরে ক্যারাম খেলতাম রাতেরবেলা হলেই পাশের বাড়িতে গিয়ে আমি তারপরে আমার দুই ভাই তারপর আমার একটা কাকা ওরা সবাই মিলে রাতের বলা ছাদে গিয়ে লুডো খেলতাম লাইট জ্বালিয়ে তাই আমার এই খেলাধুলাগুলো ভালো লাগে